আমি কখনো অন্য ধরণের কোনো দৌড় পদ্ধতি যেমন ট্রেন রানিং বা স্প্রিন্ট ইন্টারভ্যালস এরকম দৌড় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি নি তো স্কুলে যখন একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় অঙ্ক দৌড় হাই জাম্প লং জাম্প বিস্কুট দৌড় হয়েছে তো এরকম প্রতিযোগিতাতে আমি অনেকবার অংশগ্রহণ করেছি তো অংশগ্রহণ করার পর দেখেছি প্রথম দিন দৌড়ালে গা হাত পায়ে ব্যাথা হয়ে যায় কিন্তু তারপরের দিন ওটা প্রতিদিন করতে দৌড়াতে থাকলে শরীরটা ফিট এবং সুস্থ থাকে ডাক্তারে বলে মানুষকে ভোরবেলা হাঁটতে যেতে যাতে শরীর সুস্থ রাখার জন্য এবং দৌড়ালে সেটা আরও আরও ভালো ওতো যেই কারণে প্রথম দিন কিন্তু কখনো কিছু করলে সেই ক্ষেত্রে শরীর হাত পায়ে ব্যাথা জমে থাকে কিন্তু সেই সে ব্যাথা নিয়ে দ্বিতীয় দিন দৌড়ালে শরীর সুস্থ হয়ে যায় শরীর ফিট থাকে এবং সুস্থ থাকে তো স্বাভাবিক মানুষদেরকে প্রতিদিন সকালে হাঁটা বা দৌড়ানো দৌড়ানোর এটা খুবই শরীরের পক্ষে উপকার দেয়